আমি ইশকুলে বিভিন্ন ভারতীয় বিজ্ঞানী এবং গণিতবিদদের সম্পর্কে পড়েছি তাঁরা হলেন আর্যভট্ট জগদীশচন্দ্র বসু সি ভি রমন সত্যেন্দ্রনাথ বসু সি ভি রমন আবিষ্কার করেছিলেন আলোর শক্তির কথা আলো ছাড়া আমরা দেখতে পাই না আলোর যে একটা শক্তি রয়েছে যার ফলে আমরা দেখতে পাই সেই জিনিসটা তিনিই প্রথম আমাদের সবার সমনে এনে ধরেছিলেন এবং আমরা তারপর থেকে আলোর শক্তির সম্পর্কে জানতে পারি এবং দ্বিতীয় হলেন সত্যেন্দ্রনাথ বোস তিনি আবিষ্কার করেছিলেন মূল কণা এই কণা আইনস্টাইনের রিসার্চের অনেকটাই কাজে লেগেছিল তাই এই সত্যেন্দ্রনাথ যেহেতু আবিস্কার করেছিলেন তাই এটিকে নাম দেওয়া হয়েছে বোসন কণা

তিনি শূন্য এবং দশমিক আবিষ্কার করেছিলেন শূন্য এবং দশমিক ছাড়া আমাদের গণিত শাস্ত্র একদমই অচল তিনি এই আবিষ্কার করেছিলেন বলে আমাদের গণিত শাস্ত্র আজ এতটা উন্নতির দিকে রয়েছে এবং চতুর্থ হলেন জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেন যে গাছেদেরও প্রাণ আছে গাছেরাও মানুষের মতন মারা যায় আবার নতুন গাছ ওঠে এটা তিনিই প্রথম লক্ষ্য করেছিলেন তিনি গাছের একটি ছাল পরীক্ষা করে দেখেন যে ছালের মধ্যে ছোট ছোট কোষ রয়েছে সেই কোষগুলি কিছুদিন পরে পরে মারা যেতে শুরু করে আবার যখন মারা যা মারা যেতে শুরু করে তখন গাছও আস্তে আস্তে মরে যায় আর যখন ছোট গাছের জন্ম হয় তখন কি হয় কোষগুলো ছোট থাকে তারপরে যখন গাছ বাড়তে থাকে কোষগুলোও ধীরে ধীরে বাড়তে থাকে এভাবেই তিনি প্রমাণ করেন যেমন মানুষ ছোট থেকে বড় হয় তেমনি গাছও ছোট থেকে বড় হয় তাই মানুষের যেমন জীবন আছে গাছেরও সেই জীবনটি রয়েছে যার ফলে সে ছোট থেকে একদম বড় হয় আর বড় হও হয়ে যাওয়ার পরে মারাও যায়